আমি দিনের প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সময়ই গান গাওয়ার জন্য দিই গান আমি যখন গাই তখন খুবই ফাঁকা একটা জা জায়গাতে গিয়ে গান গাই প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা দিনের আমি ফাঁকা জায়গাতেই কাটাই আমি একটি গান শেখার জন্য প্রথমে গানটি প্লে করি হেডফোনে ঢুকো হেডফোন ঢোকাই কানে তারপর সেটাকে বারবার শুনি এবং তালে তাল মেলাই এভাবেই হয়তো দশ থেকে বারো বার গানটা শোনার পর তালে তাল মেলাতে মেলাতে হয়তো গানটা মুখস্ত হয় তারপর সে গানের সুর তাল মিলিয়ে গানটা যখন করি অবশেষে দেখি যে গানটা আমি শিখে গেছি এইভাবেই গা আমার গান শেখা আর তাছাড়া কোনও শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে আমি গান কোনওদিনই শিখিনি যা শিখি মোবাইল থেকে মোবাইল ফোন থেকে শি শুনেই শিখেছি